পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্পগুলির মধ্যে বাঁকুড়ার ডোকরা শিল্প বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প নদিয়া শান্তিপুরের তাঁত শিল্প কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং পুরুলিয়ার পাথরের কাজ বিখ্যাত বাঁকুড়ার বিভিন্ন শহর ও গ্রামে ডোকরা ডোকরার নানান জিনিস যেমন বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্ন ধরনের পুতুল ইত্যাদি পিতল গলিয়ে ছাঁচে ফেলে এইগুলি তৈরি করা হয় বংশপরম্পরায় প্রতি ঘরে ঘরে এখনও তা চলে আসছে বিষ্ণুপুর অঞ্চলে পোড়া মাটির শিল্প টেরাকোটা শিল্প হাতি ঘোড়া বিভিন্ন পুতুল বিভিন্ন মাটির বাসন যা আজও বংশপরম্পরায় চলে আসছে নদিয়া শান্তিপুরে এখনও প্রতি ঘরে ঘরে তাঁত এই তাঁত আগে হাতে করে চালানো হত এখন তা মেশিনে চালানো হয় বাংলার বিখ্যাত বিখ্যাত কাপড় এখানে তৈরি হয় যেমন বালুচরি টাঙ্গাইল জামদানি ইত্যাদি পুরুলিয়ার বিভিন্ন পাহাড় থেকে পাথর কেটে এনে বিভিন্ন বড়ো এবং ছোট ছোট মূর্তি তৈরি করা হয় পাথর খোদাইয়ের কাজগুলি পরিবারের সবাই মিলে করে শুশুনিয়া পাহাড়ের পাথর বিখ্যাত